ফটোগ্রাফিতে আমি আনুষ্ঠানিকভাবে কোনও প্রশিক্ষণ এখনও পর্যন্ত নিয়ে উঠতে পারিনি তবে আমার পরবর্তীতে ইচ্ছে আছে একজন ভালো প্রতিষ্ঠানে একটা ভালো প্রতিষ্ঠানে বা কোনও পেশাদার ফোটোগ্রাফারের কাছে আমি প্রশিক্ষণ নিতে চাই আমি যোগাযোগ করছি ফোটোগ্রাফি আমার যেহেতু ছোটোবলা থেকেই শখ আমি নিজের মোবাইলে বিভিন্ন ধরনের ছবি তুলে থাকি গাছপালা পশু পাখি এছাড়াও যে রাস্তাঘাটে কিছু অন্য ধরনের চিত্র আমার কাছে ভেসে উঠলে আমি সেই ফোটোগ্রাফি নিয়ে থাকি কিন্তু এটাকে নিয়ে আমি প্রশিক্ষণের ভাবনা এখনও অবধি ভাবিনি তবে আমি পূর্ব পরবর্তীতে সময় সুযোগ পেলে নিশ্চয়ই আমি করবো এবং আমার ফোটোগ্রাফি নিয়ে আমার দক্ষতা উন্নত করার জন্য আমাকে অবশ্যই তো প্রশিক্ষণ নিতে হবে বর্তমানে আমার অনুপ্রেরণা আমারই এক দাদা সত্যজিৎ দত্ত